স্থানীয় লোকজন কীভাবে এই ধর্ম পালন করে যেহেতু আমি একজন ইসলাম ধর্মী তো আমি ইসলাম ধর্ম নিয়েই বলছি তো আমরা মানে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং ওই নামাজে মাধ্যমেই ঈশ্বরের উপাসনা করি এছাড়াও আমাদের সব থেকে বড়ো উৎসব হলো ঈদ উৎসব এই ঈদে ঈদের আগে আমাদের এক মাস রোজা হয় এই রোজাতে আমরা তিরিশটা রোজা রাখার পরে সেই রোজাতে আমরা সারা দিন না খেয়ে ঈশ্বরের উপাসনা করে কোরান পড়ে নামাজ পড়ে সেই রোজাগুলোকে পালন করি এবং অনেক গরীবদের বিভিন্ন খাবার এছাড়াও টাকা পয়সা সমস্ত কিছু দান করি এদের যক রোজাগুলোতে দিতেই হয় এছাড়া ঈদের দিন আমাদেরকে দিতেই হয় এসব টাকা পয়সা এইগুলো সব দান করতে হয় এবং ঈদে আমাদের অনুষ্ঠান করা হয় যেমন সকালবেলায় উঠে স্নান করে মসজিদে গিয়ে নামাজ পড়ে তারপরে সবার সঙ্গে মানে পোত্যেকটা ঘরে গিয়ে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানানো হয় এছাড়াও বিভিন্ন আত্মীয় স্বজন আসে এবং ওই দিন আমরা নতুন জামা পরে উৎসবটা পালন করি এভাবেই আমরা ইসলাম ধর্ম পালন করি এবং ঈশ্বর ঈশ্বরের উপাসনা করি